হ্যাঁ ভালো আছি ম্যাডাম আপনি কেমন আছেন হ্যাঁ এই তো অফিস থেকে তো প্রোগ্রামটা করল হলদিয়াতে আমাদের এই ফার্স্ট জানুয়ারি তো পিকনিকটা তো আয়োজন করেছে যেতে তো হবে আমি তো যাচ্ছি আপনি যাচ্ছেন ওটা পোশাক বলতে আমাদের অফিস থেকে প্রোগ্রামটা যেহেতু হচ্ছে কিন্তু যেহেতু এটা পিকনিক অফিসের কোনো কাজ নয় হলদিয়াতে তো সেই জন্য ওই নর্মাল ফর্মাল যেটা আপনি ড্রেস বাড়িতে আমরা পরি সবাই সেরকম ড্রেস পরেই যাওয়া হবে মোটামুটি অফিসিয়াল কোনো ইউনিফর্ম টম পরতে হবে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মানে অফিসিয়াল ইউনিফর্ম যেরকম ওরকম কিছু পরার দরকার নেই নর্মাল যেরকম আমরা সবাই কোথাও বেড়াতে যাই সেরকম পোশাক পরলে হবে

হ্যাঁ খাওয়া দাওয়া মোটামুটি যেটা জানলাম সবাই তো কেউ বলছে চিকেন কেউ বলছে মাটন এরকম তো প্রোগ্রাম করছে তো আর যেহেতু হলদিয়া ওখানে শুনেছি নাকি ভালো ভালো মাছ পাওয়া যায় সামুদ্রিক মাছ পাওয়া যায় তো এই সমস্ত মাছের কিছু আইটেম হবে আর শেষে মাটনটাই সবাই সিলেক্ট করছে মাটনটাই হবে যেটুকু জানলাম না খায় মানে কী মানে যারা মাটন খাবে না তাদের জন্য না যারা নিরামিষ খায় তাদের জন্য ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ওটাই আমি ওটাই আমি জয়দাকে বলছিলাম যখন জয়দা আমাকে বলল যে ওই মাটনের কথা তো তখন বললাম যে আমাদের মধ্যে অনেকে তো আছেন ম্যাডামরা বা স্যারেরা যারা হয়তো মাটনটা খান না অ্যালার্জির জন্য তো তাদের জন্য বললাম চিকেনটা করার জন্য আর উনি বললেন ঠিক আছে কোনো প্রবলেম নেই চিকেনটাও এক্সট্রা নেওয়া হবে ওনাদের জন্যে আর ওই মোটামুটি রেডি থাকবেন আমাদের তো একটা ওই ট্যুরিস্ট বাস করা হচ্ছে তো আমরা প্রায় থার্টি ফাইভ মতো আমরা স্টাফ আছি তো সবাই ওই ট্যুরিস্ট বাসে করেই যাওয়া হবে ঠিক আছে মোটামুটি ভোরের দিকে রেডি থাকবেন হ্যাঁ হুল্লোড় ভালো হবে তো আবার ওখান থেকে শুনলাম আমাদের হরিদা একটা সাউন্ড সিস্টেম নিচ্ছে সঙ্গে করে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সারা বছর সবাই তো অ্যাকচুয়ালি কাজ করে চাপে থাকে তো তো ওই বছরে একটা দিন আমরা সবাই আনন্দ করি তবে তো নতুন করে আবার কাজ শুরু করতে পারব তাই না ঠিক আছে হ্যাঁ মোটামুটি ঠিক আছে প্রস্তুতি নিতে থাকুন আনন্দ করুন আনন্দ হবেও আশা করি সবাই একসঙ্গে ও কে হ্যাঁ ম্যাডাম হ্যাঁ রাখুন